আমাদের এই নদিয়া জেলার স্বাস্ত্য পরিষেবা খুবই ভালো এখানকার স্বাস্থ্য পরিষেবা এতোটাই ভালো যে এখানকার লোকেরা কোনো রোগে ভুগলে বা তাদের কোনো রকম সমস্যা হলে খুব তাড়াতাড়ি তারা পরিষেবা পেয়ে যায় আর এখানকার চিকিৎসা ব্যবস্থাও খুব ভালো এখানকার চিকিৎসা ব্যবস্থারও খুব সুবিধা রয়েছে কোনো মানুষের কোনো রোগ হলে তাদের তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে বা নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় তাই এখানকার চিকিৎসা ব্যবস্তার নাম না করলে কোনো আর কিছু বলারই নেই এখানকার চিকিৎসা ব্যবস্থা এতোটাই ভালো যে অন্যান্য জায়গার থেকে এখানকার চিকিৎসা প্রচুর উন্নত এখানকার ডাক্তারেরাও প্রচুর উন্নত আর এখানকার রোগীদের কোনো যদি বড়ো রোগ হয় সেই রোগ খুব সহজেই চিকিৎসা করা হয় আর খুব কম পয়সাতে চিকিৎসা করা হয় আবার এখানকার এলাকার যে স্থানীয় সম্প্রদায়ের এলাকার যে সমস্ত চাহিদা রয়েছে তারা সেটাকে খুব ভালোভাবে পূরণ করে তারা বিভিন্নভাবে পরিষ পরিষেবা প্রদান করে এখানকার স্থানীয় সম্প্রদায়ের অনেক রকম চাহিদা রয়েছে আর সেই চাহিদাগুলি তারা বিভিন্ন পরিষেবার মাধ্যমে সেটাকে পূরণ করে যেমন স্বাস্ত্য ব্যবস্থা চিকিৎসা সুবিধা পরিষেবা সম্পদায় ব্যবস্থা সব কিছু জিনিসই তারা বিশেষভাবে পরিমার্জন করে চলেছে আমাদের এই নদীয়া জেলার একটি হাসপাতাল হলো যেমন কালীগঞ্জ গ্রামীণ হাসপাতাল এই কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালটি গ্রামে অবস্থিত আর তাই এই গ্রামে অবস্থিত হওয়ায় গ্রামের লোকেরা খুব অল্প টাকাতেই এখানে চিকিৎসার করাতে পারে কোনো গরিব মানুষের যদি কোনো বড়ো রোগ হয় তাদের হয়তো টাকা পয়সা নেই তারা খুব সহজেই এখানে চিকিৎসা করাতে পারে আবার মনোরমা হস্পিটেক্স প্রায় লিমিটেড লিমিটেড প্রাইভেট লিমিটেড তো এখানেও খুব সহজেই চিকিৎসা করানো হয় আর খুব ভালো চিকিৎসা হয় তাই এখানকার স্বাস্থ্য পরিষেবা বিষয়ট বিষয়টা মানে খুবই ভালো তার এই ধরনের ব্যবস্তা সম্পর্কে মানে নতুন করে বলার আর কিছু নেই আবার যেমন জামশেদপুরের হাসপাতালটি খুবই বিখ্যাত এই হাসপাতালে বহু লোক অনেক টাকা নিয়ে রোগীদের চিকিৎসা করে না এখানে খুব ভালো পরিষেবা দেওয়া হয় আর এসব পরিষেবার জন্যই অন্য জেলার লোকেরা এই সব জেলাকে আসে তাদের চিকিৎসা সারাতে আবার এখানকার সম্প্রদায়ের মানুষেরাও খুবই খুশিই হয় তাদের চিকিৎসাগুলি খুব অল্প পয়সাতে চিকিৎসা সারানো হয়ে যায় বলে